হ্যাঁ হ্যালো কে হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি অনেক দিন থেকেই খুঁজছিলাম কারণ আমার এই বাড়ির সামনে বাগানটি এটা ঠিক মত মেরামত হচ্ছে না মানে আমি যেরকম করতে চাইছি সেরকম হচ্ছে না ওই করেই আমি অনেক দিন থেকেই কিছু লোক খুঁজছিলাম ওই করে ওই করে আপনি যেহেতু বলছিলেন হ্যাঁ বলুন আমি একটু বাগানটা খুব ভালোভাবেই করতে চাই মানে ওই ফুল টুল ফুল গাছ আরও ভালভাবে যেমন দেখতে সুন্দর্য লাগে আর কি দেখতে চোখে লাগে সেরকম করতে চাই আমার বাগান আর তো মোটামুটি ভালো আছে বেশ বড়ো সড়ো ওই পঁচিশ পয়েন্ট থ্রি ওরকমই হবে বাজেট এবারে আপনি বলুন না আপনি কত কি নেবেন সেই মতো তো করতে হবে মোটামুটি যেমন ভালো ভালোভাবেই দেখতে যেন সুন্দর্য হয় সেইরকম একটু বলুন না বাজেটটা সেরকম বলবেন হ্যাঁ হ্যাঁ এবারে বাগানের সম্বন্ধে তা আপনিই তো ভালো বুঝবেন ওই করে বলুন হুম হুম দুটো গাড়ি আছে সেরকম জায়গা ছেড়ে করতে হবে আর কি চার চাকা গাড়ি আছে বুঝলেন ও ও তো আপনি একটু বলুন না কতটা কত টাকা কী লাগবে সেই মতো একটু বলব আমি ও কিছু কম হবে না ফোর ফোর কিংবা সাড়ে তিন ও ঠিক আছে তাহলে দেখুন না ওই টাকাতেই একটু ভালো মন্দ একটু দেখে করবেন যাতে একটু ভালো দেখায় আর কি তবে দুটো গাড়ি আছে ওরকম পার্কিংয়ের জায়গা রাখবেন চার চাকা গাড়ি আর কি হুম আপনি ফুল গাছ আমি বলে দেবো কীরকম কী ফুল লাগবে কতগুলো কী লাগবে দিয়ে আপনি নিয়ে আসবেন ভালো মন্দ দেখে বুঝলেন

হুম হুম আমি পাঠিয়ে দেবো পেমেন্টটা একটু এবারে আপনি হচ্ছে বাকিটা করে দেবেন

হুম হুম তাহলে একটা ডেট বলুন না কোন দিন আমার বাড়ি আসবেন

ওই পাঁচ ছয় দু হাজার তেইশ আসুন না তাহলে ছয় ছয় দু হাজার তেইশ ওই ডেটটায় এসে একটু এসে একটু বসে ডিসকাস করলে ব্যাপারটা ভালো হত আর কি হুম হুম অ্যাডভান্স কত দিতে হবে তাও ও তাও মিনিমাম কত হুম হুম ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে তাহলে ওই দিনটাই আসবেন হ্যাঁ ঠিক হুম